সামাজিক সমস্যায় যেমন ধর ধর্মীয় বিভিন্নতা সকালবেলায় করতেন বা ইতিহা ইতিবাচকে পরি পরিবর্তনকে উন্নতি করার জন্য খেলাধুলায় যে খেলতে দেয় না যে বলে ওরা বলে যে কি খেলাধুলা করতে অনে অনেক টাইম ওয়েস্ট হয় বা কিছু হয় সেই জন্য আমি বলতে চাই যে খেলাধুলাটাও অনেক বাচ্চাদের খেলার অনেকও অনেক দরকার আর খেলাধুলার খেলা করার জন্য খেলার খেলা করতে সময় আমাদের যে স্বাস্থ্যটি আছে অনেকটা ভালো থাকবে সেই জন্য খেলাধুলা খেলতে ভালো হয় আর যাদেরকে সমস্যা হয় ওদেরকে একটু সাইড করে আমরা খেলাধুলাকে ভালো করেই খেলব আর সরকার থেকে অনেকটাও অপশন আছে যে খেলাধুলা করার অনেক অপশন আছে যে অনেক কিছু আগে যেতে পারে যেই যেটা খেলাটা চুজ করবে ওর মধ্যে ওটা ওরা আগে যেতে পারে আর অনেক কিছুর মতন অপশন আছে